হ্যাঁ সাঁতার এরকম কোনো প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করিনি সাঁতার নিজের সুস্থ থাকার জন্যে নিজের ভালো থাকার জন্যে আমরা সাঁতার কাটি আর এরম কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যার জন্যে আমরা সাঁতার কোনো দিনই কাটিনি বা যাইনি কোনো অং প্রতিযোগিতায় সাঁতার আমরা নিজের জন্য কাটি বা অন্যের সাহায্য করার জন্য কাটি কেউ কোনো বাচ্চা সাঁতার শেখানোর দরকার আছে পাশে দেখছি যে সে সাঁতার পাছে না তাকে একটু সাঁতার দেখিয়ে দেওয়া আর তাকে একটু সাহায্য করা সাঁতার কাটতে গেলে সাধারণত আমাদের মাথায় ক্যাপ কানে ক্যাপ নাকে ক্যাপ এগুলো ব্যবহার করতে হয় চোখে সানগ্লাস কারণ এইগুলো ব্যবহার করলে আমাদের শরীরের জল প্রবেশ করার প্রবেশ করতে পারবে না আর শরীরে জল যাতে না বসে তার জন্য হচ্ছে তেল জাতীয় কিছু মেেকে না যাতে শরীরে কোনো জল না বসতে পারে আর সাঁতার আমাদের যেহেতু শিলিগুড়ি বাড়ি শিলিগুড়িতে তো ও মানে শীতের সময় ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা ওই সময় তো আমাদের সাঁতার কাটা সম্ভব হয় না আর সে আমাদের প্রধানত ওই গ্রীষ্মকালেই আমরা বেশি সাঁতার কেটে থাকি ওই সময় আমাদের সাঁতার কাটতে মানে ভালোও লাগে আর শীতকালে তো বরফ গলায় জল ওই সময় তো আমরা জলে নামতেই পারি না সেই কারণে গ্রীষ্মকালেই বেশিরভাগ আমরা সাঁতার কাটি সাঁতার কাটা মানে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যে সাঁতার আমরা কাটি না নিজের ভালোবেসে নিজের শরীরচর্চা করার জন্যে বা অন্যের একটু সাহায্য করার জন্যে সাঁতার কাটে